প্রথমত তো স্মার্টফোন যোগাযোগের সুবিধা করেছে আমাদের যেখানে অনেক দূর থেকে আমরা যোগাযোগ সম্পন্ন করতে পারি স্মার্টফোনের যেন মিনিট বা সেকেন্ডের মধ্যে এবং জীবনে যেগুলো আমরা জানি না বা সোশ্যাল মিডিয়ায় সমাজে কী হচ্ছে সেগুলো আমরা জানতে পারি ফোনের দ্বারা এবং শুধু তাই নয় এখন করোনার পরে আমরা ফোনের দ্বারা আমাদের ভার্চুয়াল ক্লাসগুলোও কমপ্লিট করতে পারি পড়াশুনোর দিক থেকেও এগিয়ে আছে স্মার্টফোন এবং স্মার্ট ফোনের দ্বারা আমরা বিভিন্ন তথ্য যেগুলো আমরা হয়তো ফোন ছাড়া বা বাইরে বের হয়ে জানতে আমাদের কষ্টকর হতো সেটা আমরা ফোনের দ্বারা খুবই সহজে ইজিলি জানতে পারছি তো ফোন আমাদের অনেক উন্নত করেছে এটা দেখো আমাদের এনেই ফোনে আরও উন্নত করেছে আমাদের জীবন